পশ্চিমবঙ্গের কৃষিরক্ষেত্র একটা ভীষণ বড়ো দক্ষতাকে আকর্ষণ করে বা দক্ষতার পরিচয় একটা প্রতিভারও পরিচয় কারণ সবাই কৃষিকাজ করতে পারে না কৃষকরা যে ফসল ফলায় সেগুলো আমরা খাই কৃষকরা যদি ফসল না ফলাতে পারে তাহলে পৃথিবীর কোন মানুষই খাদ্য পাবে না তাদেরকে প্রথমে কৃষিক্ষেত্রেও আগে তো নিজেরাই কৃষকরা করত এখন তো কৃষকের সংখ্যা অনেক কমে গেছে কিন্তু ফসলতো ফলাতেই হবে তাই সরকার এখন বিভিন্নভাবে কৃষি নিয়োগ করেন এবং কৃষিক্ষেত্রে যোগদান করান তাদেরকে আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হয় কারণ আগের মতন এখন চাষ করা হয় না এখন চাষের পদ্ধতি অনেক পরিবর্তন হয়েছে এখন যন্ত্রপাতি দিয়ে চাষ করা হয় সেই যন্ত্রপাতির প্রশিক্ষণ দেওয়া হয় মোবাইল অ্যাপসের মাধ্যমে ভিডিওর মাধ্যমে কখনো কখনো সার্ভে করে অনেক সময় প্রশিক্ষণ দেওয়ার জন্য অনেক বড়ো বড়ো ব্যক্তিরা আসেন এবং তারা প্রশিক্ষণ দিয়ে যান এতে ধীরে ধীরা কৃষিক্ষেত্রের উন্নতিতো হচ্ছে কিন্তু জমি কমে যাওয়ার জন্য ফসল কমে যাচ্ছে ব্যবস্থাপনা করা হয় যে যাতে এদের প্রশিক্ষণে কোন ক্ষতি না হয় বা প্রশিক্ষণে কোন কমতি না থেকে যায় প্রযুক্তিগত যত সব যন্ত্র আছে সেই যন্ত্রগুলো প্রশিক্ষণ দেওয়ার সময় দেখে নেওয়া হয় কারা পারবে কারা পারবে না যারা পরে না তাদের উপর জোর দেওয়া হয় না যারা যে কাজটি পারে তাদেরকে দেওয়া হয় কৃষিক্ষেত্রের জন্য আলাদা করে কর্মক্ষেত্র আছে যেখানে কৃষিক্ষেত্রর ব্যবস্থা করা হয় এবং কৃষিতে দক্ষতা অনুযায়ী তাদেরকে আলাদা করে অনেক রোজগারের ব্যবস্থা করা হয় অনেক রকম প্রযুক্তিও দেওয়া প্রযুক্তির প্রশিক্ষণ দিয়ে তাদের প্রযুক্তিগত দক্ষতাকে পরীক্ষা করা হয়